আমি আজকে আমার পরিবারের জন্য একটু স্বাস্থ্যকর খাবার রান্না করব সেই খাবারটি হল জ্যান্ত মাছ দিয়ে সবজির ঝোল এই খাবারটি রান্না করতে গেলে লাগবে জ্যান্ত মাছ জ্যান্ত মাছের মধ্যে আমি নিয়ে নেব কই মাছ কই মাছটিকে ভালো করে বেছে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেব আর লাগবে কাঁচকলা আলু বেগুন ঝিঙা এবং লাউ ডাঁটা এই সবজিগুলিকে সবগুলিকে কেটে ভালো করে ধুয়ে নেব তারপর কড়াইতে তেল দেব তেল দেওয়ার পরে মাছটিকে তুলে হালকা ভেজে নেব ভাজার পরে মাছটি তুলে নেব ওই তেলের মধ্যে দেব একটু একটু তেজপাতা দেওয়ার পরে ওই সবজিগুলিকে সব ওই তেলের মধ্যে তুলে দেব তারপরে দেব অল্প একটু আদাবাটা দিয়ে ওটিকে নাড়া চাড়া করে ওইটির মধ্যে জল ঢেলে দেব ওই সবজিগুলি যখন সিদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা মাছটিকে তুলে দেব তারপরেই আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে